হ্যাঁ আমি বাড়িতে ওষুধি গাছ যেমন তুলসী এছাড়াও অন্যান্য ভেষজ গাছ যেমন নিম বাসক ইত্যাদি গাছ লাগাই কারণ এই সমস্ত গাছগুলি আমাদের জীবন জীবিকার ক্ষেত্রে অনেক প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে অনেক উপকারে আসে এই সমস্ত গাছগুলির নিয়মিত ব্যবহার করে আমরা অনেক রোগ সারনা করতে পারি এই সমস্ত গাছগুলি থেকে যে ওষুধ আমরা সেবন করি এই সমস্ত ওষুধগুলির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এর ফলে মানুষের ক্ষতির পরিমাণ অনেকটা কমে যায়